আঁকা হচ্ছে আমার জীবনের একটা নেশা পেশাটা ঠিক নয় কিন্তু আঁকা আমার নেশা আঁকতে আমি খুব ভালোবাসি এবং আমি আঁকা শেখাতেও ভালোবাসি মানে ও আঁকার প্রতি আমার একটা অদ্ভুত রকমের ফিলিংস কাজ করে কিছু একটা লেড পেন্সিল বা কোনো একটা ইঁটের টুকরো বা মাটির টুকরো যদি পাই বসে বসে সেটা দিয়েই আমি আঁকতে শুরু করে দিই মানে আঁকাটা এতটাই আমার মানে ভালো লাগে আঁকতে আঁকতে অনেক আঁকা শিখে গিয়েছি প্রথম প্রথম পারতাম না এখন ভালোই পারি আঁকতে পারি কিছু যে কোনো কিছু মানে এঁকে দিতে পারি সম্পূর্ণটা না পারলেও মোটামুটি পারি পারব আঁকাটা নিয়ে চিন্তা আছে ভবিষ্যতে কিছু করার যেহেতু আমার ভালো লাগার একটা জিনিস ছবি আঁকতে আমার মানে খুবই ভালোবাসি আমি এবং ছোট ছোট বাচ্ছাদের বলি যে আঁকা আঁক তোরা আঁক আঁকা শেখ আমি আঁকা শেখাইও শিখতে আয় কিছু কি কিছু ছেলে শেখেও আমার কাছে আঁকা গাছপালা এমনি মানে প্রকৃতি গাছপালা ঘর বাড়ি পুকুর হাঁস জলে হাঁস চড়ছে এরকম আঁকতে আমি খুবই ভালোবাসি মোটামুটি আঁকে আঁকতে পারি